হুম হ্যালো হ্যাঁ মোহন দে বলছি বলুন আচ্ছা দেখুন দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে তো অনেক ফোনই হবে আপনার মোটামুটি একটা মানে কত থেকে কতোর মধ্যে চাই সেটা আপনি একদম ঠিকঠাক করে বলুন তাহলে আমি তার মধ্যে বলতে পারবো

দেখুন দশ হাজারের মধ্যে যেটা আপনি বলছেন সেটা তো মানে অতটা ভালো সেইরকম কিছু পাওয়া যাবে না দশ হাজার থেকে এগারো হাজার বারো হাজারের মধ্যে কিন্তু কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে আমি আপনাকে কিছুগুলা মানে দেখাতে পারবো না ফোনের নাম বলতে পারি আর ওর জিনিসগুলো বলতে পারি সে সেটাতে আপনার দেখুন যদি সুবিধে হয় তো হ্যাঁ যেমন দেখুন কুড়ি হাজার পাঁচশো টাকায় একটা আছে রেডমি নোট টেন প্রো হ্যাঁ ওর স্পেসিফিকেশানগুলো আমি আপনাকে বলছি নাকি হ্যাঁ স্পেসিফিকেশানগুলো হচ্ছে ওর ভিতরের যে জায়গা সেটা হচ্ছে চার জিবির মতন আর ওর মানে ওর নিজস্ব যে র্যাম রোম র্যাম রোম হচ্ছে ফোর জি বি আর এরকম ইন্টারনাল স্টোরেজ যেটা হয় সেটা হচ্ছে একশো আঠাশ জিবির মতন আর একশো আট মেগাপিক্সাল ক্যামেরা আছে যেটাতে আপনার ছবি খুব সুন্দর উঠবে আর অ্যান্ড্রয়েড ভার্সান এরা এগারো দিচ্ছে ঠিক আছে এরপরে হ্যাঁ এরপরে চলে আসছে রিয়েলমি নোট সেভেন ওইটা আপনার বাইশ হাজার দুশো টাকা পড়ছে শুনতে পেলেন হ্যাঁ ওরও বলে দিচ্ছি ওইটার আপনার স্পেসিফিকেশানগুলো আমি বলে দিচ্ছি ওইটার ইয়ে হচ্ছে আপনার ছ জি বি র্যাম থাকবে পাঁচশো বারো জি বি রম থাকবে হুম আর আপনার ধরুন ওই আটষট্টি মেগাপিক্সাল ক্যামেরা থাকছে আর অ্যান্ড্রয়েড ভার্সান এটা টুয়েলভ দিচ্ছে আপনাকে ঠিক আছে যার জন্য আপনি মানে অনেকটাই ফোনটা চালাতে খুবই সুবিধা বো বোধ করবেন

কি আচ্ছা তাহলে এরপরে চলে আসছে একটু রেঞ্জটা বেড়ে গেলো আপনার চলে আসছে ধরুন পঁচিশ হাজারের মধ্যে চলে আসছে একটা হ্যাঁ স্যামসাং নোট সেভেন প্রো ঠিক আছে এইটা আপনার জন্যে চলে আসছে এইটার মধ্যে আপনার কিছু যে স্পেসিফিকেশনগুলো আসছে সেটা হচ্ছে ধরে নিন আট জি বি র্যাম হ্যাঁ ওয়ান টি বি রম আর ৳ মেগাপিক্সেল আপনার এইখানে আসছে হচ্ছে নাইনটি এইট মেগাপিক্সেল আর অ্যান্ড্রয়েড ভার্সানটা হচ্ছে আপনার এগারো ঠিক আছে এরপরে ঘটনাটা হচ্ছে স্যামসাংয়ের যেটা সবযেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটার যে আপনার ইয়েটা মানে এটার সাথে ক্যামেরার যে কম্বিনেশানটা দেওয়া হয়েছে সেটা আপনার খুবই ভালো দেওয়া হয়েছে যাতে করে মানে আপনার মানে ক্যামেরার সাথে অ্যান্ড্রয়েড ভার্সানটার সঙ্গে খুবই একটা সামঞ্জস্য আছে যার জন্য ছবি খুব সুন্দর ওঠে এটা একটা স্যামসাংয়ের একটা নতুন ফিচার্স দেওয়া হয়ছে আপনাকে আর এরপরে যদি আপনি যেতে চান তাহলে একটু বেশি দামে যেতে হবে ঠিক আছে পাঠিয়ে দেবো কিন্তু আমি আপনাকে লাস্ট আর একটা বলে রাখছি আপনি একবার তাও শুনে নিন সেটা হচ্ছে পঁইত্রিশ হাজারের একটা ভিভোর সে ভিভোর একটা মডেল বের করেছে ওরা যেটার ইয়ে হচ্ছে স্পেসিফিকেশানগুলো বলে দিচ্ছি একবার শুনে রাখুন বারো জি বি র্যাম আছে ওয়ান টি বি রম হুম একশো আট মেগাপিক্সেল এটার অ্যান্ড্রয়েড ভার্সান বারো দিচ্ছে ঠিক আছে আর ছশো আশি স্ন্যাপড্রাগন প্রসেসর দিচ্ছে যার জন্য আপনার এটাতেও একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন

আচ্ছা তাহলে আমি আগেরটাই আপনার জন্য তাহলে আচ্ছা আপনার অ্যাড্রেসটা আপনি আপনি আমাকে মানে পাঠিয়ে দিন একটু আমি ওটা আপনাকে তাহলে পাঠিয়ে দেবো